হ্যাঁ আমরা তো গ্রামাঞ্চলের বাসিন্দা আমরা গ্রামে বাস করি সেই জন্য আমাদের এলাকাতে কোনো বড়ো তেমন খেলাধুলার মাঠ নেই এবং আমাদের এখানে কোনো শেখানোর জন্য খেলাধুলা শেখানোর জন্য ভালো কোচও নেই তাছাড়াও হচ্ছে শহরের দিকে কোচ আছে ভালো সেখানে যেতে গেলে অনেক খরচা সেজন্য আমাদের গরিবের পক্ষে অসম্ভব আর আমাদের এখানে মাঠ তো ভালো নেই শহরে যেতে গেলে সেটা অনেক পরিশ্রমের ব্যাপার তাছাড়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়ার মতো যে কোচেরা সব শহরেইতে বেশি পাওয়া যায় এবং এদেরকে হচ্ছে টাকা দিয়ে শেখানোর মতো আমাদের গ্রামাঞ্চলের গ্রাম অঞ্চলের ছেলেদের তাও অতটা অর্থ নেই এজন্য আমরা হচ্ছে অতটা শিখতে পাই না বা অতটা প্রতিভা লাভ করতে পাই না তাই আমরা গ্রামেতেই যে টোকা খেলি সেটাই যথেষ্ট প্রশিক্ষণ নেই